আমি চার ঘণ্টা আগে বর্ধমানের নম্বর থেকে সিটু রেস্তোরাঁয় এক প্লেট বিরিয়ানি এক প্লেট চিকেন চাপ একটা থাম্বস আপ অর্ডার করেছিলাম আমি আমার নির্দিষ্ট অর্ডারের রশিদের কপি অর্ডার করতে চাই